আমি শেয়ার বাজার সম্পর্কে খুব সচেতন বাজারে ওঠানামা সম্পর্কে আমি অল্পসল্প বুঝি বাজারে উঠছে নামছে অ্যাপস মাধ্যমে দেখি আজকাল যে ভারতের টেডিং অ্যাপগুলো এসেছে সেইগুলো সত্যি খুব ভালো কিন্তু শেয়ার বাজারে টাকা লাগানো খুবই ঝুঁকিপূর্ণ আমার মনে হয় যারা পড়াশোনা জানে তারাই এসব সম্বন্ধে জানে তারাই টাকা লাগালে তাদের খুব ভালো হয়